হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আমি তো পড়ছি কম্পিটিটিভ এখানে এপাক্স এডুকেশন পড়ায় সেখানে তো আমি পড়ছি ব্যাপারটা হচ্ছে এখানে স্যার কম্পিটিটিভ পড়ায় সপ্তাহে সপ্তাহে দুদিন পড়ায় শনিবার আর রবিবার আর এখানে স্যার মান্থলি ফিজ নেবে চারশো টাকা ফিজ নেয় এবং এই ফিজে পড়ায় আর স্যার পড়ায় হচ্ছে ডাবলুবিটিইটি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারপর কলকাতা পুলিশ তারপর স্কুলের যে পরীক্ষাগুলো হয় তার জন্য তারপর সিজিএল সিএইচএসএল এই পরীক্ষাগুলো তারপরে যদি ডিএড করে থাকে তার জন্য হচ্ছে থাকে এইসব বিষয়গুলো পড়ায় আর এইবারে স্যারের কাছে কিছু স্টাডি ম্যাটিরিয়াল আছে যদি তুমি বই টইও কিনতে চাও তাহলে স্যারের কাছে ওই বইগুলো পাওয়া যায় সব বিষয়ের বই সেটা কত কী দাম পড়বে স্যারের কাছে তুমি ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো নয়তো সেইদিন কথা বলতে পারো হ্যাঁ আমি তো ওই দিন আসবো তাহলে ওখানে তুমি আমাকে ফোন করবে আমি এসে স্যারের সাথে তোমার কথা বলিয়ে দেবো হ্যাঁ সুবিধা এই কম্পিটিটিভ পড়লে একটা কি সুবিধা আছে যে গ্রাজুয়েশান বা এইচএস দেবার পর তাড়াতাড়ি মানে দু তিন বছরে একটা সুযোগ থাকে যে কোনো চাকরি টাকরি লাগে লেগে যাবার আর কি ওই জন্যই পড়া আর কি এখন যা যেমন হ্যাঁ ঠিক আছে ফোন করবে আমি নিয়ে চলে আসবো স্যারের বাড়িতে ঠিক আছে রাখি